আমাদের বিদ্যালয়ে বার্ষিক কীড়া প্রতিযোগিতায় আমি আমাদের বিদ্যালয়ে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এটা আমার কাছে খুবই বিশেষ গুরুত্বপূর্ণ ছিলো আমি এই নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফলে বিভিন্ন প্রকার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছিলাম এর থেকে সেখানে বিভিন্ন ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিলো কেউ ভারতনাট্যম কেউ কথাকলি কেউ কুচিপুরি কেউ ওড়িশি বিভিন্ন নাচের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিচ্ছিলো এবং তার সাথে জাজেসদের মন জয় করে নিচ্ছিলো আমি সাধারণ নৃত্য শিখতাম আমাদের পাশের বাড়ির এক দিদির কাছে সেই নৃত্য আমি সেখানে পরিবেশন করেছিলাম যদিও আমি ওই প্রতিযোগিতায় কোনো বিশেষ পুরস্কার লাভ করতে পারি নি এবং কোনো বিশেষ পদ লাভ করতে পারি নি তবুও ওই সব প্রতিযোগীদের মাঝে আমি নিজেই অংশগ্রহণ করে নিজেকে বিশেষ ধন্য বলে মনে করেছিলাম কারণ ওই রকম জায়গায় অংশগ্রহণ করা এক সত্যি আমার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ এক বিষয় এই নাচের প্রতিযোগিতার ফলে আমি বিভিন্ন প্রকার অভিজ্ঞতা অর্জন করায় আমার ওই নাচের প্রতিযোগিতাটি খুব ভালো লেগেছিলো তার এর মধ্যে আমি কোনো বিশেষ পুরস্কার লাভ করতে পারি নি ঠিকই কিন্তু আমার নাচ শেষ হওয়ার পর দর্শকদের হাততালি জাজেসদের হাততালি দেখে আমার মনটা ভরে গিয়েছিলো এর ফলে আমি নিজেকে খুব গর্বিত বলে মনে করেছিলাম